পশুদের গু অনেক রকম কাজে লাগে ওদের ওদের গু অনেক রকম অনেক রকম কাজে সাহায্যও করে যেরকম যেরকম এতে সবজি যারা চাষ করে তাদের গোড়ায় তাদের গোড়ায় দেয় পায়েখা পশুদের গু হাঁস রাজহাঁস আছে তাদের গু মুরগি তাদেরও গু পায়খানা তাদের পায়খানা নিয়ে ওই সবজির গোড়ায় দিলে সেসব সার হয়ে ওঠে আর সবজিগুলো তাড়াতাড়ি বেড়েও ওঠে ওতে ফলনও ধরে খুব সুন্দর সেরকম গরুর পায়খানা ওরকম লাগে ধানের দাঁড়া ঝাড়া বিস্তলা ফেলে বাদাতে তাদের দিয়ে মানে বস্তায় করে বীজ ধানটা দিলে ওতে পায়খানা দিলে মানে তাড়াতাড়ি কলা ফুটে ওঠে তাড়াতাড়ি হচ্ছে কি সেইটা বীজ জমিতে ছড়ালে তাড়াতাড়ি ধানও হয় সেরকম পশুদের পায়খানা আমাদের অনেক কিছুই সাহায্য করে সাহায্য করে আমাদের ইত্যাদি জিনিসই ও আমাদের অনেক রকম পশু পাখির পায়খানাও লাগে পো যেরকম সবজি চাষ আমাদের ওতে মানে ছাগলের ছাগলের গু আমাদের লাগে কোন কাজে আমাদের ছাগলের গু লাগে হচ্ছে কি ওই যে বাচ্চাদের এখান সেখান নিয়ে যাওয়ার জন্য আমাদের ছাগলের গু লাগে ওটা থাকলে বাচ্চাদের কোনো ক্ষতিও হয় না আচ্ছা আমাদের মুরগির গু কোন কাজে লাগে আমাদের কোনো আমরা কিছু সবজি চাষ করছি তাদের গোড়ায় দিলে সেসব সবজি সার হয়ে ওঠে